হ্যাঁ আমার এখানে কাছাকাছির মধ্যে কয়েকটি হাসপাতাল আছে সেগুলোতে খুব একটা সব কিছু সুবিধা পাওয়া যায় না সব সময় কিন্তু পাঁচ ছ কিলোমিটার দূরে গেলে পরে সেখানে কতগুলো বড়ো বড়ো হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্র রয়েছে সেখানে গেলে পরে সবসময় সব কিছু সব পাওয়া যায় সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন সেগুলো সেটা কোনো অস্ত্রোপচার হোক অক্সিজেন পরিষেবা হোক বা ভারী কোনো অসুখ করেছে তার অস্ত্রোপচার হোক যে কোনো রকম সুযোগ সুবিধাই সেখানে পাওয়া যায় এবং আমাদের বাড়ির কাছাকাছি কোনো সেরকম স্বাস্থ্যসেবাকেন্দ্র বা হাসপাতাল সেইভাবে উপলব্ধ নেই